তো আমি প্রথমত আমি এখনও ট্রেকিং করিনি আমি এখনও টুয়েলভে পড়ি এখন আমি প্রথম ট্রেকিংটা করিনি কিন্তু আমি অন্য কোথাও ঘুরতে তবে গেছি সেটাকে ট্রেকিং বলে না যদিও আমি অনেক কিছু ধরো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আছে সেটা আমি ঘুরতে গেছি কিন্তু সেখানে দেখেছি আবর্জনা ও অস্বচ্ছতা যেটা বলছেন সেটার ক্ষেত্রে আমি আবর্জনা অনেক লক্ষ করেছি হ্যাঁ অবশ্যই কারণ মানুষের প্রতিদিন যে প্লাস্টিকের ব্যবহার দেখা দিয়েছে সেটা এত ব্যবহার যে তারা রিসাইকেল করতে জানে না প্লাস্টিকের ব্যবহার কোনো কোনো প্রয়োজনই নেই যদি কোনো কেউ ট্রেকিংয়ে যায় আমার যেটা মনে হয় এখন থেকে যেটা টুয়েলভে পড়ি আমি তো আমি যদি ভবিষ্যতে কোনো ট্রেকিংয়ে যাই তাহলে আমি একটা কথা বলব যে আমাদের যদি গ্রুপে কেউ থাকে তাহলে আমি প্লাস্টিক ব্যবহার করতে অবশ্যই মানা করব তো যারা ট্রেকিং করে তারা হয় ট্রাভেলার আর যারা ট্রাভেল তারা হয় ভ্রমণকারী আর ভ্রমণকারী যারা হয় তারা হয় প্রকৃত প্রকৃতিপ্রেমী আর যারা প্রকৃতিপ্রেমী যারা আসল প্রকৃতিপ্রেমী হয় তারা কখনোই প্রকৃতির মাঝে এই সব পড়ে থাকতে দেখতে পারে না তার মধ্যে আমিও পড়ি ঠিক আছে প্লাস্টিক ব্যবহার করছে ইয়ে করছে ঠিক আছে পরিষ্কার করে রাখো জায়গাটা একটা জায়গার মধ্যে ফেলে রাখো চারদিকে ছড়িয়ে রাখার কী প্রয়োজন আছে যারা ট্রাভেলার যারা ভ্রমণকারী তারা হয় বললাম পরিবেশপ্রেমী হয় অবশ্যই আর যারা পরিবেশপ্রেমী হয় তারা কখনোই আবর্জনা ছড়াবে না কিন্তু আমি অবাক হয়ে যাই যারা ট্রেকিং করতে যায় তারা প্লাস্টিক নিয়ে যায় এই সব নিয়ে যায় সেই সব নিয়ে যায় এবং সেখানে ফেলে দিয়ে চলে আসে মানে পাতলা প্লাস্টিক যেটাকে বলে পলিথিন টাইপ যেগুলোকে বলে সেগুলো ফেলে দিয়ে চলে আসে এগুলো দেখে নিজেদের মনে একটা ভাবনা আসে যে কী কীভাবে এরকম হতে পারে যারা ভ্রমণকারী তারা পরিবেশপ্রেমী কীভাবে না হতে পারে এটা শুধুমাত্র যারা সেখানে আছে ধরুন ট্রেকিং করছে কেদারনাথ কেদারনাথ মন্দিরেরই শুধু তার পাশেপাশে যে সব ধরুন জায়গাগুলো আছে সেখানে শুধুমাত্র কেদারনাথ যারা ক্লাব ধরুন কোনো একটা গোষ্ঠী আছে তো অবশ্যই তাদেরই শুধু কর্তব্য নয় আমাদেরও কর্তব্য যে প্রকৃতিকে সুন্দর করে রাখা প্রকৃতিকে সুন্দর করে রাখার জন্য শুধুমাত্র একটা প্রচেষ্টার দরকার হয় একটা শুধুমাত্র একটা সাহস সাহসও দরকার হয় না যদি আপনি পরিষ্কার করতে থাকেন তাহলে একটু পরিশ্রমের প্রয়োজন হয় আর কিছু না একটা ভালো মনের প্রয়োজন হয় একটা ভালো মন আমি বিশ্বাস করি যে একটা ভ্রমণকারীর মধ্যে থাকুন কারণ যারা ভ্রমণকারী হয় তারা পুরো দেশটাকে ঘুরে দেখতে চায় পুরো পৃথিবীটাকে ঘুরে দেখতে চায় এবং তার মধ্যে কী আছে জানতে চায় এবং তারা একমাত্র সব কিছু জানে প্রকৃতির বিষয়ে কিন্তু প্রকৃতিকে যারা অস্বচ্ছ করছে ট্রেকিংয়ে যেয়ে তারা কখনোই পরিবেশপ্রেমী হতে পারে না আমি মাউন্ট এভারেস্টেও আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যদিও আমি অবশ্য ট্রেকিং করিনি আমি যেটা আগে বললাম মাউন্ট এভারেস্টের আমি অনেকগুলো ভিডিও দেখেছি যে সেখানে আবর্জনায় ভর্তি মাউন্ট এভারেস্টের উপরে ভাবতে পারছেন প্লাস্টিক পুরো হয়ে গেছে ভারতের উচ্চতম ভারত সরি পৃথিবীর উচ্চতম শৃঙ্গে যদি প্লাস্টিক দেখতে পান তাহলে আপনার মনটা কেমন হবে অবশ্যই ভেবে দেখুন আর সমুদ্রেতে আর কী বলব সমুদ্রেতে এত প্লাস্টিক যে কত টন আমি ভুলে গেছি যদিও কত মেট্রিক টন প্রায় এরকম প্লাস্টিক সমুদ্রে তো এবার ভাবুন যে সমুদ্রে বসবাসকারী যেসব মাছ আছে যে আপনি লাক্ষাদ্বীপে ঘুরতে যাচ্ছেন এখানে যাচ্ছেন সেখানে মাছ উপভোগ করছেন প্রবাল দ্বীপ উপভোগ করছেন প্রবাল প্রাচীর এই সব দেখছেন কিন্তু আপনাদেরই সেই একটা প্লাস্টিকের কারণে অনেক কিছু প্রাণীর ধরুন কোনো একটা ডিবে ফেলেছেন এবং ডিবের ভিতরে মুখ পুরে কোনো কুকুর দেখল যে খাবার আছে কি না সেই সময় যদি ওর মুখটা যদি ওখানেই রয়ে যায় তাহলে সে কীভাবে বার করবে অনেক সময় বার করতে পারে না আমি অনেক কুকুর দেখেছি এবং পলিথিন অনেকে খেয়ে ফেলে একটা ধরুন কলম ফেলে দিলেন এবং কলমটা প্লাস্টিক হয়ে প্লাস্টিক কলম তো কলম যাই হোক কলমটা আবর্জনাই তো যদি মানে তার ব্যবহার হয়ে যায় তো ধরুন আপনি ফেলে দিলেন সমুদ্রে এবং সমুদ্রে যেসব প্রাণী আছে সেগুলি যদি ওটা খেয়ে নেয় তো ভাবতে পারছেন ওটা কখনোই চিবোতে পারবে না হজম করতেও পারবে না তাহলে কী হবে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে একটা কচ্ছপের নাকের ভিতরে ঢুকে গেছে একটা পাইপ মানে ছোটো পাইপ আর কি সরু পাইপ যেটাকে বলে এবং যখন সেটাকে বার করল খুব রক্ত বেরোচ্ছে তার ভাবতে পারছেন তারও একটা যন্ত্রণা আছে কচ্ছপ তো না কি এবার ভাবলেন যে কচ্ছপ বলে আমি যদি বলি মানুষ না ঠিক আছে সে কচ্ছপই তো না কি একটা প্রাণী তো প্রাণীর ব্যথা প্রাণীরা বুঝবে না তো কারা বুঝবে এবার রিসাইকেল যেটাকে বলে পুনর্ব্যবহার সেটা করা শুরু করতে হবে আমাদেরকে তার ফলে এ সব আবর্জনা থেকে আমরা দূর করে রাখতে পারব ট্রেকিংয়ের সময় কীভাবে পরিবেশ পরিষ্কার রাখবেন এর উত্তরে বলব যে যে সব জিনিস লাগে লাগে সেগুলোকে প্লাস্টিক দূর করে কোনো একটা জিনিসের মধ্যে আপনি রাখতে পারেন ধরুন আপনার জল প্রয়োজন তাই তো জল আপনি প্লাস্টিকের বোতলে রাখুন ঠিক আছে কিন্তু সেটাকে ফেলে দিয়ে আবার নতুন জল কেনা সেই বোতলটায় আবার জল ভরুন না কী হবে আমি অনেকগুলো দেখেছি যে জল কিনল খেলো আবার সে ফেলে দিল বোতলটা আবার কিনল তো এই একটা বোতল যদি সবাই মিলে ফেলে তাহলে পৃথিবীতে প্রায় মানুষ আছে প্রায় কত বিলিয়ন আমি ভুলে গেছি যদিও কিন্তু এতজন প্রায় তো বেশিই হবে যদি এতগুলো মানুষ যদি একসঙ্গে একটা করে বোতল ফেলে তাহলে ভাবতে পারছেন কত প্লাস্টিকের পাহাড় হয়ে যাবে মাউন্ট এভারেস্টের উপরে হয়ে যাবে তো আমি একটা কথা বলব যে এগুলি বন্ধ করুন এবং প্লাস্টিক ব্যবহার করা কখনোই ভালো নয় যারা তৈরি করেছে তারা ভাবছে যে কী ভুলটাই আমরা করেছি জীবনে পুনর্ব্যবহার করাটা করা যেতে পারে হুম কোনো কলম তার শেষ হয়ে গেলো এরপর সেটাকে একটা অনেক কিছু সুন্দর জিনিস বানানো যেতে পারে বোতলটাকে কেটে অনেক কিছু সুন্দর বানানো যেতে পারে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে আমি দেখেছি সেগুলো পুনর্ব্যবহার করা শেখায় কোনো কিছু পড়ে থাকলে সেগুলোর পুনর্ব্যবহার করা শেখায় কোনো কিছু প্লাস্টিকের এবার পাতলা প্লাস্টিকের পুনর্ব্যবহার বলতে সেগুলোকে ধুয়ে রেখে দিন না হলে প্লাস্টিকগুলোকে পুড়িয়ে দিন পুড়িয়ে যেটা উৎপন্ন হয় সেটা যেই মানে পুড়িয়ে যেই ভাত রান্না হয় সেটা করতে পারেন হ্যাঁ রান্নার ক্ষেত্রে আপনি যা খুশি ইউজ করতে পারেন ধন্যবাদ